আমার কাছে ফোন আছে ফোনের ইতিবাচক দিকগুলি হল ফোনের সাহায্যে একজন কোনো কারো কারোর সাথে কোনো যোগাযোগ করতে হলে খুব সহজেই তার সাথে ফোনে কথা বলে যোগাযোগ করা যায় এবং কোনো সমস্যা হলে সেও আমাকে বলতে পারে বা আমিও কোনো সমস্যা হলে বলতে পারি ফোনের সাহায্যে সেটা খুব সহজেই সমাধান হয়ে যায় যার জন্য আমাকে তার কাছে ছুটে যেতে হয় না বা যেতে হয় না সেও আমার কাছে ছুটে আসতে হয় না ফোনের সাহায্যে তো সাহায্যে কথা বলা হয়ে যায় এবং ফোনের সাহায্যে ফোনপে হয় কোনো টাকা পাঠানোর হলে বা আমার কাছে বাড়ালে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই টাকা চলে আসে যদি আমি কোনো হিসাব না পারি ফোনের সাহায্যে খুব হিসাব তাড়াতাড়ি হয়ে যায় এবং ফোনে ফোনে হচ্ছে যেম ইন্টারনেটে সার্চ করলে কোনো কিছু আমি পারছি না অঙ্ক হয়তো ছেলের অঙ্ক পারছি না ফোনের মাধ্যমে সেই অঙ্ক সার্চ করলেই বেরিয়ে যায় বা হচ্ছে কোনো ফোনে আমি সিনেমা দেখতে পারি গান দেখতে পারি এমনকি কোনো খবর ঘরে বসেই খবর দেখতে পারি খবর খবর দেখতে পারি এবং এবং ছবি তোলা ফোনের সাহায্যে ছবি তুলতে পারি নিজের ইচ্ছে মতো ছবি তুলতে পারি বা আমার ছেলের শরীর টরীর খারাপ হলে অসুস্থ হলে ডাক্তারকে হোয়াটসঅ্যাপের মধ্যমে মেসেজ করলে সে হোয়াটসঅ্যাপে ওষুধ বলে দেয় বা পাঠিয়ে দেয় তার সাহায্যে আমরা ওষুধ কিনতে পারি দোকান থেকে যে তার জন্যে আমাকে সহজেই তাড়াতাড়ি ডাক্তারের কাছে ছুটে যেতে হয় না ঘরে বসেই আমি জানতে পেরে যাই যে কোন ওষুধটা কী খাওয়াতে হবে এবং ইন্টারনেটের সাহায্যে নানা রকম সুযোগ সুবিধা পাওয়া যায় কোনো কিছু জিনিস না পারলে বা না জানলে ফোনের মাধ্যমে সার্চ করলে সেটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় সে দাম হোক নাম হোক বা অনেক কোনো কিছু জিনিস সব ফোনের সাহায্যেই পাওয়া যায় খুব সহজেই ফোন এখন আমাদের খুব সাহায্য করেছে এটাই হল ফোনের ইতিবাচক দিক